হ্যাঁ আমি একটি ভিন্ন ভাষা ও উপভাষা বলার জন্য খুব একটা এলাকায় ভ্রমণ করতে গিয়েছিলাম সেই সময় আমি কিন্তু অনেক যোগাযোগে বাঁধা অসুবিদার সন্মুখীন হয়েছি কারণ আমি ওই মানুষগুলোর সাতে ঠিকমতো যোগাযোগ করতে পারছিলাম না কীভাবে কথা বলবো সেগুলাও ঠিক মতোন বুঝে উঠতে পারছিলাম না যেমন আমি বাংলা ভাষাটা খুব ভালোবাসি তাই বাংলাটাই ভালোভাবে বলতে পারি কিন্তু ওরা দেখি ভিন্ন অন্য অন্য উপভাষাও প্রয়োগ করছে সেক্ষেত্রে কিন্তু আমার কথা বলাটা খুব অসুবিদাই হচ্ছে আর যোগাযোগেও অনেক বাঁধা পড়ছে কারণ আমি যোগাযোগ যার সাথেই করছি যেই মানুষের সাথেই করছি সে কিন্তু অন্য ধরনের কথা বলছে তখন আমার বোঝাটা খুব ভালো লাগছিলো না বুঝতেও পারছিলাম না কী যে বলবো কীভাবে যে এখানে চলবো কীভাবে মানুষের সাথে যোগাযোগ করবো সেই নিয়েই ভাবছিলাম তারপরে ওদের সাথে থাকতে থাকতে ওদেরকে ভঙ্গি করে কথারও আমাদের কথা দিয়েই ভালো করে দেখিয়ে দেখিয়ে ওদের সাথে বুঝলাম যে আমি এটা চাইছি এটা বলছি সেই জিনিসটা দেখালাম ওদের ভাঁষাতো আমি ঠিকঠাক বুঝতেই পারছিলাম না খুব অসুবিধা হচ্ছিলো কারণ এতো অসুবিধার সম্মুখীন হয়েছিলাম যে আমি কোনো দিন আ এর আগে হয় না তাই বুঝতে পারছিলাম না আমি কী করবো কীভাবে চলবো এগুলো আমি একদমই বুঝতে পারছিলাম না তাই অনেক কষ্টে আমি এভাবেই তাদের সাথে যোগাযোগ করছিলাম কোনো জিনিসটা দেখাচ্ছিলাম বা কীভাবে তাদের সাথে একটা দুটো হয়তো কথা তাদের আয়ত্ত করে তাদের মতো বলার চেষ্টা করছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম যে আমি না যদি এরকম অসুবিধার মুখে সম্মুখীন হই তাহলে কিন্তু ভবিষ্যতে আরো অন্য কথাগুলোও শিখতে পারবো না এইভাবে আমি যোগাযোগ করতে থাকলাম